আমাদের স্থানীয় টুরিস্ট গাইড পরিব্রাজক এখানে ঘুরতে এলে তাদের ভালোভাবে গাইড করা হয় এবং স্থানীয় জায়গাগুলি ভালোভাবে ঘুরিয়ে দেখানো হয় এবং তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের সরকারি টুরিস্ট ব্যবস্থা আছে এখানে তার খরচ অনেক কম বেসরকারীর তুলনায় সেখানে ভালোভাবে গাইড করা হয় সরকারি খাবারের কোনও ব্যবস্থা করা হয় না